হ্যালো রাহুল কী খবর অনেক দিন পরে তোর সাথে কথা বলছি কেমন আছিস রে হ্যাঁ ভাই আমিও ভালো আছি আসলে তোকে যেই জন্য কল করা বলছি তোদের বাড়ির পাশে যেই আপনজন বলে রেস্তরাঁটা নতুন খুলেছে তুই কি ওখান থেকে আগে খেয়েছিস আচ্ছা ওখানকার খাবার দাবার কেমন রে একটু বলতে পারবি দুর্দান্ত তাহলে আমি ভাবছিলাম আজকে রাতে জলখাবারটা ওখান থেকেই করব ওদের মেনুতে স্পেশাল আইটেমটা কী একটু জানা আচ্ছা ঠিক আছে চিলি চিকেন আর চিকেন চাউমিন ওকে আমি তাহলে আজকে রাতে ওইটাই অর্ডার করে দিচ্ছি আপনজন রেস্তরাঁ থেকে ধন্যবাদ ভাই ঠিক আছে চল আবার পরে কথা হবে